হ্যাঁ বলুন হ্যাঁ বলছি হ্যাঁ বলুন আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনি তো কারিগর আর আমি তো ধরুন সোনার ব্যবসা করি আমাদের পাল জুয়েলার্স অনেকদিন ধরেই আছে বিখ্যাত জানেন বর্ধমানে তো আপনি তো কারিগর হিসেবে গুজরাটে কাজ শিখেছেন মানে ভালো কারিগর এটাই বলতে চাইছেন যে আপনি কারিগর হিসেবে কাজ করতে চান তাই তো হ্যাঁ এখন ধরুন আমরা কারিগরদের মজুরি সেরকম দিতে পারছি না কারণ যেসব জিনিসের যে মজুরি দেওয়া দরকার একটু কম দিতে হচ্ছে কারণ কি এখন বাজারটা সেভাবে পাচ্ছি না আর দেখছেন তো বিভিন্ন জায়গায় অফার চলছে সে অফারে যে মজুরিতে ছাড় মজুরিতে ছাড় দেখতে পাবেন তাই না তো যদি আপনি কাজ করেন করতে পারেন অসুবিধা নেই আপনি আসবেন আর এমনি আপনি কী কী বানাতে পারেন মোটামুটি

ওহ সব জিনিসই বানাতে পারেন ভালো কথা এবার হচ্ছে গিয়ে দেখুন বলুন হ্যাঁ ঠিক আছে এবার আপনি কী হিসাবে কাজ করবেন রেট হিসাবে কাজ করবেন না এমনি ডেইলি হিসাবে ওই হিসাবে কাজ করবেন আপনি যদি রেটে হ্যাঁ আপনি যদি রেটে কাজ করতে চান যে ধরুন একটা গোট হার বানালেন বা একটা চূড় বানালেন সেইভাবে যা রেট আছে সেইটা হিসাবে যদি কাজ করতে চান সেটা একরকম আর আপনি যদি বলেন না আমি ডেইলি হিসাবে একটা কাজ করতে চাই সেটা একরকম দেখুন এখন তো বাজারদর ধরুন ওঠা নামা করছে সেই হিসাবে আমরাও যে ফুলফিল রেট দিতে পারি তা পারি না তা আপনি কী হিসাবে কাজ করতে চান বলুন ডেইলি মজুরি হলেও একটা দেওয়া যাবে দেখুন আমাদের একটা গড় একটা কাজ তো করতে হয় সেই হিসাবে যদি আপনি করেন সাতশো আটশো হাজার টাকা পর্যন্ত দেওয়া যাবে আর আপনি যদি রেটে যান তাহলেও ভালো সেখানে রেট অনুযায়ী দেওয়া যাবে আপনি তো কাজ জানেন তাই না অসুবিধা কিছু নেই আপনি তো কাজ করেছেন গুজরাটে তাই তো না কাজ আমার দোকান হ্যাঁ বলুন হ্যাঁ কাজ আমার দোকানে পেয়ে যাবেন আমার দোকানে কাজের অভাব নেই অর্ডার থাকে প্রচুর কাজ আমার তো এমনি এমনি পুরনো আদি ব্যবসা তো যার কারণে লোক আমাদের চেনে এবার আপনি যদি বলেন যে গহনার ওপরে মজুরি নিতে চান অসুবিধা নেই সেটা আপনাকে দেওয়া হবে ঠিক আছে তো কবে আসবেন হ্যাঁ আসুন আমাকে ফোন করে নেবেন আমাদের পরশুদিন দোকান মনে হয় বন্ধ থাকে মানে ওটা মঙ্গলবার পড়ছে তো আপনি বুধবারে আসুন ঠিক আছে হ্যাঁ বুধবারে আসুন বলুন গহনার ওপরে হ্যাঁ

আপনি তো জানেন আপনি কটা গহনা তৈরি করতে পারবেন সেটা আপনি জানেন কিন্তু আমার কাছে কাজের অভাব হবে না যেমন পারবেন সেরকম করবেন অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ আপনি মজুরি হিসেবেই করুন তা কবে আসবেন বলুন হ্যাঁ হ্যাঁ তো আপনি মজুরি হিসাবেই করবেন অসুবিধা নেই দামও সেরকম দিয়ে দেব আপনাকে ঠকাবো না ঠিক আছে ঠিক আছে তাহলে আরেকবার ফোন করে নেবেন আসার আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বর্ধমান স্টেশন থেকে আপনি ফোন করে নেবেন অসুবিধার কিছু নেই একদম পুরো সব কিছু আপনাকে বলে দেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনি আসুন কোনো অসুবিধা হবে না আমি কথা বলে নেব আপনার সাথে ঠিক আছে রাখছি তাহলে